হ্যালো হ্যাঁ সোনালি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বলছি পয়লা ফার্স্ট যে এসছে পয়লা জানোয়ারিটা তখন কি হচ্ছে হলদিয়া যেতে পারবে কারণ সবাই বলছিলো অফিস থেকে যে হলদিয়া যাওয়ার জন্যে যে হলদিয়ায় কি উৎসব আছে না মেলা আছে ঘুরতে যাওয়ার জন্যে হ্যাঁ তাহলে কি একারাই যাবে না সবাই যাবে না সেটা একটা বসে সবাই মিলে আলোচনা করবে

আমি তোমাকে আলাদা করে ফোন করছিলাম আর কি তোমাকে কিছু বলেছে কি না নতুন বছরে বলতে একেবারে ফার্স্ট জানোয়ারিতেই যাবে না কি তাই যাবো চলো তাই যাবো চলো অসুবিধা কি আছে আর কেরকম কি খরচা পড়বে গো না সেরকম কিছু জানো নি ঠিক আছে আজকে তো সব আমার তো আজ হাফ ডিউটি ছিলো আজ হয়ে গেছে কালকে তাহলে তুমি আসবে তো কালকে সবাই মিলে একসঙ্গে বসে তাহলে একটা জিজ্ঞাসা করবো আলোচনা করবো আর ফ্যামিলি নিয়ে যাবে না একারাই যাবে আচ্ছা আচ্ছা টাকা পয়সার কথা কিছু বলেছে না কি আচ্ছা সেখানে যেয়ে কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে না হোটেলেই খাবে হোটেলেই থাকবে এবারে চারদিক ঘুরে দেখা দেখি ওখানে একটা মেলাও হয় জানো শুনেছি আমি তাই কি নিজেরা রান্না করলে একটা আলাদা ভালো হতো গো বা ওখানে ডেকের দিকেও ঘুরতে যাওয়া যেতো হলদিয়া নদীর যে ডেকটা আছে না ওইখানের দিকেও ফাঁকা জায়গা আছে না কি দেখে নিজেরা আর হোটেলেও যদি একটা তিন চার দিনের জন্য রুম নিয়ে এক বেলা এক বেলা রান্না তো দেখাই যাক না সবাই যা বলবে তাই করবো না কি ঠিক আছে বরঞ্চ তাহলে ওটাই থাক সবাই যা করবে তাই করবো অসুবিধা তো নাই না কি বলো ঠিক আছে টাকা পয়সাটা একটু দেখতে হবে তো অসুবিধা নেই এখান থেকে তো ট্রেনেও যাওয়া যাবে বাসেও যাওয়া যাবে অসুবিধা নেই তাহলে ওই কথাই থাক কালকে সবাই যাই যেয়ে সেখানে বসে আলোচনা করবো দেখবো কি করা যায় জানলে আর তাহলে যাবো চলে যাবো যেয়ে ঘুরে আসবো অসুবিধা কি আছে ঠিক আছে সবাইয়ের সঙ্গে বসে একসঙ্গে কথা বলবো ঠিক আছে রেখে দিলাম হ্যাঁ